আমি আগামীকাল আমার বোনের বিয়ে উপলক্ষে একশো প্যাকেট বিরিয়ানি একশো চিকেন চাপ একশো কোক এবং সমস্ত আইটেম একশো পিস করে নিতে চাই তাই আমি সিটু রেস্তরাঁ কর্তৃপক্ষের কাছে জানতে চাই যে তারা এই এতো বিপুল পরিমাণ মালের জন্য কোনো কুপন বা প্রোমো কোড দিয়ে আমাকে মূল্য কম করবে কিনা